আমরা যেহেতু গ্রাম এলাকায় বাস করি তো গ্রাম এলাকায় চাষবাসের ক্ষেত্রে আগে অনেক চাষবাস ক্ষেত্র পরিবর্তন ছিলো বাট এখন আপাতত ওরকম ধরনের চাষবাস এই এলাকায় আর দেখা যায় না কারণ এখন আমাদের এখান থেকে মানে আমাদের গ্রাম থেকে কলকাতায় এখন অনেক যোগাযোগ ব্যবস্থা হয়ে গেছে সেক্ষেত্রে কেউ অতটা চাষবাসের দিকে যায় না এবং যারা চাষবাস করে যেসব মানুষরা তারা এখনও চাষবাস করতে গেলে ঐতিবাই ঐতিহবাহি এসব জিনিস বলতে গেলে এখনও কিছু কিছু মানুষ আছে মেশিন থাকা সত্ত্বেও কিছুজন আছে পাটাইতে ধান ছাড়ে নিজে হাতে রোয় এবং তারপরে ধান কাটে নিজের হাতে সেগুলো নিয়ে মাথায় করে নিয়ে আসে তারপর কুলোয় চাল ঝাড়া তারপর কিছু কিছু ধান মানে কী বলে কুটি হয়ে গেলে সেগুলোকেও কুলোয়তে ধান ঝাড়ে কিছু কিছু কৃষি র মানে বউরা তো সেইক্ষেত্রগুলো পুরাতন যুগেও ছিলো এখনও সেগুলো চলে আসসে কিছু কিছু মানুষ এগুলো করে আর তাছাড়া ওগুলো হয়ে যাওয়ার পরে তারপর পৌষপার্বণ হয় আমাদের ওখানে ওই ধানগুলো ভাঙিয়ে পৌষপার্বণ হয় সেগুলো আছে কিন্তু আগেকার মত অতটাও ধান চালে ধান চাষ টাষ এগুলো অতটাও এই যে গ্রামে অঞ্চলে হয় না এখন অনেক কিছু কমে গেছে হো হয় না তার কারণ অনেক সময় এখানে জল থাকে না জলের কষ্ট হয় মানে ধান ক্ষেতে জল দেওয়া যায় না তাছাড়া আবহাওয়ার বিভিন্ন পরিবর্তন হচ্ছে আবহাওয়ার কারণেও জল ধান বান ভালোভাবে চাষ হওয়া যাচ্ছে না এই জন্যেই কেউ আর অতটা ধানের দিকে চাষবাসের দিকে যায় না